মার্শাল আর্টের আমার ব্যক্তিগত লক্ষ্য বা আকাঙ্খা হল আমার মনে হয় ছেলে বা মেয়ে উভয়েরই এখন মার্শাল আর্ট শেখা উচিৎ নিজেকে রক্ষা করবার জন্য সব সময়ই মার্শাল আর্টের দরকার আছে মেয়েরা এখন যখন তখন দিনে রাতে বাইরে যায় একা একা সেখানে তার যদি মার্শাল আর্ট জানা থাকে তাহলে সে যে কোনো অবস্থায় যে কোনোভাবেই সে নিজেকে রক্ষা করতে পারবে শুধু মেয়ে কেন ছেলেদেরও তাই ছেলেদেরকে অনেক দূরদূরান্তে যেতে হয় অনেক সময় অনেক বিপদের মুখেই পরতে হয় মার্শাল আর্ট জানা থাকলে তার সেটা কোনো সমস্যাই হবে না সে নিজেকে যেভাবেই হোক ঠিক রক্ষা করবে আরও বলি মার্শাল আর্ট যে শুধু নিজের রক্ষা করা বা করোর সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বীতাই নামা তা নয় মার্শাল আর্ট শেখা থাকলে মার্শাল আর্ট নিয়মিত চর্চা থাকলে তার শরীর গঠনও ভালো হয় যেমন হাতের পেশি টেশি এগুলো খুবই সুন্দর হয় মার্শাল আর্ট এখন প্রত্যেকের প্রত্যেকটি ছেলেমেয়েকে মার্শাল আর্টের দিকে লক্ষ্য রাখা উচিৎ মার্শাল আর্ট প্রত্যেকের জন্যই দরকার এটা ছেলেরও দরকার মেয়েরও দরকার শিশুবেলা থেকেই যদি করো লক্ষ্য থাকে আমি মার্শাল আর্ট শিখব তাহলে সে ঠিক শিখতে পারবে বা সে এ এটা দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে মার্শাল আর্টের ওপরেও এখন প্রতিযোগীতা হয় মার্শাল আর্টে অনেক ছেলেমেয়েই এখন সোনা রুপো তামার মেডেল নিয়ে আসছে সেগুলোও কম নয়